স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে আপনার মতামত আমার মতামত অনেকই আছে স্বনির নির্ভর গোষ্ঠী বলতে যেমন ধরুন এখন গ্রামে যেটা চালু হয়েছে এক এক গ্রুপে এক একটা গ্রুপ থাকে সে গ্রুপে দশ জন করে মেম্বার থাকে বা দশ জন করে মহিলা থাকে মহিলাদের গ্রুপ যেমন ধরুন আমার মা আরে আছে দশজন গ্রুপ সেই খুবই সুবিধা পাওয়া যায় সেখান থেকে মহিলাদের কর্মসংস্থানের জন্য কিছু ভালো সুযোগ কি যেমন ওই গ্রুপে তারা মহিলারা যোগদান করে সবাই একসাথে জড়ো হয়ে দশজন গিয়ে সেখানে যোগদান করে নিজেদের স্বাধীনভাবে জীবনযাপন কাটায় স্বাধীনভাবে কাজ করে যেমন সেই গ্রুপ সেখানে সে কোম্পানি থেকে বেসরকারিভাবে একটা কোম্পানি সেখান থেকে কিছু টাকা দেওয়া হয় কিছু নয় ভালোই ভালো রকমের টাকা দেওয়া হয় যাতে লোন হিসেবে যাতে সেই টাকা দিয়ে সে মহিলারা নিজেরা কিছু করতে পারে নিজেরা সেই টাকা দিয়ে কোনো রকম ব্যবসা খুলতে পারে যেমন দর্জি ব্যবসা কাপড় দোকান এরকম নানান ধরনের ব্যবসা যেমন মহিলারা খুলতে পারে সেরকমই সুযোগ দেওয়া হয় মহিলাদের দিয়ে পরে সেটা ব্যবসা চলাকালীন তারা যেন ওটা মিটিয়ে দেয় এইভাবেই মহিলাদের সুযোগ করে দিয়েছেন ওই বেসরকারি কোম্পানিগুলি